হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে যাবে আমরা সবাই মিলেই যাবো হ্যাঁ ভাইদের বাড়ির আমার বাপের বাড়ির পাশেই হ্যাঁ হ্যাঁ হুম

হ্যাঁ হ্যাঁ সবার খা খা খাওয়াদাওয়া করছে হুম হুম খা খা কম সময় খাওয়াদাওয়া ভালোই ভালোই হচ্ছে হুম হ্যাঁ

হুম হ্যাঁ হ্যাঁ

দশ তারিখে হুম না কিছু অসুবিধা নাই হুম

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জানিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাড়ি আসবেন হুম